পোল্ট্রী চাষটা আগের চাইতে এখন খুব বেশি করে করছে সবাই কারণ চাইিদাটাও বেশি আছে যারা নিরামিষ খায় তারাও খাচ্ছে ডেলি পুরো কোনো ব্যাপার না কোনো সমস্যা না আর কোনো সমস্যা করতেও পারবে না যারা খায় না তারাও নিয়ে যাচ্ছে যারা খায় তারা ডেলি নিয়ে যাচ্ছে আগের চাইতে বেশি এখন সেল হচ্ছে পোলট্রি বেশি আমি কোয়ালিটাই চলছে আগের কোনো সমস্যা নেই সবাই নিয়ে খাচ্ছে একই সাথে একটু উন্নত হয়েছে পোলট্রি আগে যে তুলনায় বিক্রি হতো এখন সেই তুলনায় তার ডবল বিক্রি হচ্ছে এরা বেশি যারা খায় খায় দুই একজন নিয়ে আসে কোনো সমস্যা হয়নি হয়নি চাহিদা পূর্ণ বলতে পোলট্রিটাই চলে সব চাইতে তাছাড়া কী এর খাবে মানুষ চাষ টা সব জায়গায় হচ্ছে বেশি বা কম আর বেশি বা কম হচ্ছে সব জায়গায় টুকটাক হচ্ছে পোলট্রি চাষ এখন সব জায়গায় খাওয়া হচ্ছে ব্যবসা দেখতে খুব ভালো পোলট্রি চাষ করা বিক্রি করাও ভালো এখন ব্যবসায়ের মধ্যে পোলট্রি ব্যবসা খুব ভালো ব্যবসা এখন বিশাল চলছে বাজারে পোলট্রি মাংস না খেলে হয় না সপ্তাহে চারবার পাঁচবার করে খেতে হবে মাংস সব চাইতে চাহিদা বলতে গেলে পোল্ট্রী তারপরে কয়লা আছে আগের তুলনায় বেশি সেল হয়েছে পোলট্রি দশের দিক থেকে খুব ভালো